এক তিন দুহাজার উনিশ পাঁচ সাত দুহাজার চোদ্দো পাঁচ পাঁচ দুহাজার কুড়ি দুই নয় দুহাজার এগারো দুই দুই দুহাজার বাইশ